প্রথমত আমি একজন গৃহবধূ এবং আমার বয়েসও হয়েছে যার জন্য আমি চাকরি বাকরি কিছু চেষ্টা করি না আমি ঘরের কাজকর্ম করি ঘরের দিকে সব কিছু করি এবং বাড়ি যেই যেভাবে যতোটা করা যায় আমি সেইভাবেই কাজকর্ম করি তবে একেবারে তো চুপচাপ বসে থাকা যায় না ঘরে তাই নিজের হাতে কাজকর্ম যেমন মুরগি পালন বা ঘরের টুকটাক কাজ যেগুলো দিয়ে আমাদের একটু সংসারিক আর্থিক অবস্থা ফেরানো যায় সেভাবে কাজকর্ম আমি করি তারপর কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক আগে চেষ্টা করেছি এখন করি নি তা না তবে হয় নি কোনো কারণে এখন আরও ও ব্যাপারে কোনোভাবেই চেষ্টাও করে দেখি না তবে ঘরের কাজ সামলে যেটুকু পারি সেটুকু করি সেইভাবেই এখন আছি আর অতো চাকরি বাকরির চেষ্টাও এখন আর করা হয় না বয়েসের উপরে নির্ভর করে